হ্যাঁ আমি লাইব্রেরি গেছি আমায় আমি যেখানে থাকি সেখান থে সেখান থেকে কিছুটা দূরেই একটা লাইব্রেরি আছে যার নাম রামকৃষ্ণ মিশন লাইব্রেরি তো সেখানে বিভিন্ন ধরনের বই আছে যেমন ডিটেকটিভ থেকে শুরু করে ভ্রমণের থেকে শুরু করে সবকিছু বই ওখানে পাওয়া যায় আমার বাড়িতে আমার ব্যক্তিগত লাইব্রেরি বলতে একটা আমার দুটো তাক আছে বাড়ির দেওয়ালে তো সেই দেওয়ালে তাকগুলোতে আমি কিছু কিছু বই সাজিয়ে রেখেছি যেগুলো আমার পড়তে খুবই ভালো লাগে তার মধ্যে রয়েছে গোয়েন্দা গল্প তার মধ্যে রয়েছে রহস্যজনক গল্প তার মধ্যে রয়েছে ভূতের গল্প সামগ্রী তার মধ্যে এটাও রয়েছে যে কোন কোন জায়গায় ঘুরতে গেলে কত খরচ পড়ে মানে এরকম ধরনের বিভিন্ন রকমের বইপত্র আছে আর পড়ার বই বলতে গেলে আমার যেহেতু আমি পলিটিকাল সায়েন্সের স্টুডেন্ট তাই জন্য আমার কাছে রাজনৈতিক বইগু রাজনৈতিক বিষয়ের বইগুলোও রয়েছে আমার স্বপ্নের যদি লাইব্রেরির কথা আমি বলি তাহলে আমার এইটাই ধারণা যে আমার একটা পুরো ঘর জুড়ে দেওয়ালের তাকগুলোতেও বিভিন্ন রকমের বই আমি রাখতে পারি যেরকম গোয়েন্দা গল্প যেরকম ভূতের গল্পের সামগ্রী যেরকম পড়ার বই যেরকম ছোটো খাটো টো বইয়ের সামগ্রী এগুলো আমি রাখতে চাই